আমাদের এলাকায় আনন্দবাজার বর্তমান টেলিগ্রাফ গণশক্তি ইত্যাদি কাপ খবরের কাগজ পাওয়া যায় ভারতের অনেক অংশের মতো নদীয়া জেলার বাসিন্দাদের সাধারণত স্থানীয় আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ কভার করা বিভিন্ন সংবাদপত্রের পাওয়া যায় পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় সংবাদপত্র যা নদীয়াতেও পাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে আনন্দবাজার পত্রিকা দা টেলিগ্রাফ বর্তমান এবং গণশক্তি সংবাদপত্রের পছন্দ প্রায় ব্যক্তিগত পছন্দ ভাষা এবং রাজনীতি খেলাধুলা বা বিনোদনের মতন সুনির্দিষ্ট ক্ষেত্রগুলি ফোকাস করার উপর নির্ভর করে এই সংবাদপত্তের মধ্যে পাঠকদের প্রিয় কলাম থাকতে পারে সম্পাদকীয় মতামত জীবনধারা বা সাংস্কৃতিক মন্তব্যের মতো বিষয়গুলি কভার করে নদীয়ার বিভিন্ন মিডিয়া ল্যান্ডস্কেপ স্থানীয় সম্প্রদায়ের জন্য তথ্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবদান রাখে